আপনাদের সংস্থা থেকে আমি একটি খাবার অর্ডার করেছিলাম যেটি হল বিরিয়ানি আমি খাবারটি অর্ডার করার পর বুঝতে পারছি যে এত দেরি হচ্ছে মানে খাবারটি হয়তো গরম নাও থাকতে পারে তাই আমি যথাযথ আপনাদের জানাব যে আপনারা যাতে আমাদের এই এই খাবারগুলির প্যাকেজিং খুব ভালোভাবে করেন এর ব্যবস্থা আপনাদেরকে করতে হবে যেমন ইন্সুলেটেড ব্যাগ বা পাত্র পাঠাতে বলুন যাতে বেশিক্ষণ ধরে খাওয়ার গরম রাখতে সাহায্য করবে এছাড়াও বিভিন্ন খাবার প্যাকেজিং ভালোভাবে করতে হবে খেয়াল রাখতে হবে যে সমস্ত খাবারগুলি যেন ফ্রেশ থাকে এবং সাথে গরম থাকে এই খাবার প্যাকেজিংগুলি করে ঠিকঠাক নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের পৌঁছে দেওয়াই হল একমাত্র লক্ষ্য এছাড়াও যেমন আপনারা খাবারগুলি ডেলিভারি করছেন তেমন ঠিকঠাক দাম নেওয়াও দরকার এমনকি প্যাকেজিং করার সময় এটা খেয়াল রাখতে হবে কোথাও কিছু ছেঁড়া বা ফুটো আছে কিনা খাবারটি যাতে ফ্রেশ থাকে তার জন্য উপযুক্ত ব্যাগ ব্যবহার করতে হবে এছাড়াও খাবারটি যেন নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তার খেয়াল আপনাদের রাখতে হবে এছাড়াও এই সমস্ত প্যাকেজিং করার সময় আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে খাবারটি কীভাবে রাখলে তা গরম থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের ডেলিভারি করার সময় আপনাদের আরও খেয়াল রাখতে হবে যাতে খাবারটি ঠিক টাইমের মধ্যেই যে যার নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় এই খেয়াল আপনাদের রাখা দরকার